আমি কিছু দিন আগে দার্জিলিঙ গিয়েছিলাম সেখানে বিভিন্ন রকম পাহাড় পর্বত দেখেছি এবং সেটা যাওয়ার আমার একটা স্বপ্ন ছিলো দার্জিলিঙে যাওয়ার আর সেখানে গিয়ে এই পাহাড় পর্বত এগুলো দেখে আমার মনটা জুড়িয়ে গেছিলো এবং আমি চাই আরো দূরে দূরে যেমন গ্যাংটক সিকিম এইগুলো যেতে যেখানে পাহাড় পর্বত আছে আর সেখানে গিয়ে আমি আমার স্বপ্ন পূরণ করতে চাই তাছাড়া আমি পাহাড় চড়তেও ভালোবাসি পাহাড় চড়া শিখেছি তো সেখানে গিয়ে আমি পাহাড় পর্বত চড়তে চাই এটা হলো আমার জীবনের একটা আশা আমি ভেবেছিলাম যে আমি দার্জিলিঙে গিয়ে পাহাড় চড়বো কিন্তু সেটা পারি নি কারণ আমার হঠাৎ খুব অনেক শরীর খারাপ করেছিলো যার জন্য আমি পাহাড়ে উঠতে পারিনি আমি আবার যাবো গিয়ে আমি পাহাড়ে চড়বো